হ্যালো রূপসা হ্যাঁ বলছি যে চল রবিবার সকালে ঝড়খালিতে যাই হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে একটু তারপরে ওখানে একটা দোকানের চা নাকি ভাঁড়ের চা স্পেশাল আছে সেটা খাব ঘুরব টুরব এইসব ঘোরাঘুরি করে এই সন্ধ্যের দিকে বাড়ি ফিরে আসব হ্যাঁ হ্যাঁ ঝড়খালি হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই ভাবছি শীতকাল পড়ে এখনও কোথাও যাওয়া হয়নি ঘুরতে হ্যাঁ আমার সাথে জয়া যাবে রীতা যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এই ছটার সময় উঠতে পারবি তো সকাল ছটায় হ্যাঁ ঠিক আছে সকাল হ্যাঁ সকালে উঠে যাব আর

বের হব তো ওই তো বললাম ছটার সময় ছটা বলতে ওই সাড়ে ছটার দিকে বেরিয়ে পড়ব আর বাড়ির থেকে নিয়ে যাওয়া একটা ঝামেলা অত সকালে মানে টিফিন করতেও তো একটা ঝামেলা ওখানে গিয়ে খাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটার সব জিনিস হ্যাঁ তোকেই জানালাম প্রথম এবারে ওদেরকে রাজি করাই ওরাও বলছিল অনেকদিন থেকে যে ঘুরতে যেতে

না মানে এবার ওদেরকে ফোন করি হ্যাঁ ঠিক আছে তাহলে রেখে দিই হ্যাঁ